আমি সব ধরনের দৌড় পদ্ধতি চেষ্টা করে থাকি যেমন স্প্রিন্ট স্প্রিন্ট ইন্টারভ্যালস এবং রানিং বা আরও রয়েছে যেমন হাই জাম্প লং জাম্প একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় সব রকম দৌড় পদ্ধতি আমার পছন্দ এবং আমি সবগুলোই চেষ্টা করে থাকি কেননা দৌড় দৌড় হচ্ছে দৌড় পদ্ধতি আমাকে ফিট রাখে এবং সুস্থ রাখতে সাহায্য করে খেলাধুলা দৌড়ানো সব কিছুটা কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকার এবং সব কিছুটাই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এবং আমাদের শরীরকে সুস্থ রাখে আমাদের শরীরকে ফিট রাখে এবং রোগ প্রতিরোধ রক্ষা করতে সাহায্য করে সাহায্য করে এবং তাই আমি সব রকম দৌড় পদ্ধতিই চেষ্টা করে থাকি এবং সব রকম দৌড় সব রকম দৌড় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করে থাকি স্কুলে বা পাড়ায় কোনো হলে অনুষ্ঠান হলে দৌড় অনুষ্ঠান হলে আমি সেখানে আগে নাম লেখাতে যাই এবং আমি সেটা আগে চেষ্টা করে থাকি কারণ এই দৌড় আমাকে আমার শরীরকে ফিট রাখে এবং আমাকে সুস্থ করে তুলে